আমার গাছের ভালো স্বাস্থ্যের জন্য আমি বিভিন্ন লোকের কাছ থেকে পরামর্শ নিই যারা বিভিন্ন গাছ লাগায় বা বিভিন্ন সবজির গাছ লাগায় ফুলের গাছ লাগায় তাদের জিজ্ঞাসা করি তোমাদের গাছে ফুল ধরেছে কি না কীভাবে তোমরা এতো তাড়াতাড়ি ফুল ফলালে কোনো সবজি গাছ লাগালেও হয়তো একই সঙ্গে সবজি লাগিয়েছি সবজির কোনো গাছ লাগিয়েছি তাদের গাছে হয়তো সবজি ধরে যাচ্ছে কিন্তু আমার গাছে তো তখনও সবজি ধরছে না সেই হিসাবে তাদের কাছে আমি পরামর্শ নিই যে কীভাবে তোমারা এই সবজির গাছটাকে রক্ষণাবেক্ষণ করছো কী দিয়েছো আমাকে একটু বলো তাহলে আমিও সেইভাবে গাছের গোড়ায় প্রয়োগ করতে পারি গাছে প্রয়োগ করতে পারি তাহলে হয়তো আমার গাছেও তোমাদের মতোই তাড়াতাড়ি করে ফসল ধরবে বিভিন্ন রকম ফুল ধরবে এইভাবে আমি তাদের কাছে পরামর্শ নিই এছাড়াও আমাদের সামনা সামনি যে সব নার্সারিরা রয়েছে সেই নার্সারিদের কাছ থেকেও আমি পরামর্শ নিই তারা বিভিন্ন রকম সার দেয় আমাকে সার সেই সার আমি কিনে নিয়ে আসি কিনে নিয়ে এসে গাছের গোড়ায় গোড়ায় দিই এমন কী কোনো পোকা লাগলে তারাই কীটনাশক ওষুধ বলে দেয় সেই কীটনাশক ঔষধ আমি বাজার থেকে নিয়ে আসি বাজার থেকে কিনে নিয়ে এসে স্প্রে মেশিনে গুলে আমি স্প্রে করে থাকি এইভাবে আমি গাছের স্বাস্থ্যের জন্য বিভিন্ন রকম ব্যবস্থা অবলম্বন করে থাকি এবং বিভিন্ন লোকের কাছ থেকেই এইভাবে আমি পরামর্শ নিই